তো আমার বাড়িতে আত্মীয় স্বজন আসছে তো আমি কতগুলো খাবার অর্ডার করেছিলাম তো এই খাবারগুলো যা হচ্ছে পরোটা পনেরো পিস তড়কা চার প্লেট ফিশফ্রাই পাঁচ পিস চিকেন পকোড়া দশ পিস মটন কষা এক প্লেট এগরোল দশ পিস আর চাউমিন পাঁচ প্লেট তো এর মধ্যে এগরোল দশ পিস আর চাউমিন পাঁচ প্লেট এগুলো আপনাদের হয়তো দেওয়া ভুল হয়েছে নাহলে আপনারা হয়তো পাঠান নি তো এগুলো একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কারণ আমার আত্মীয়স্বজন অনেকক্ষণ ধরেই বসে আছে তো আমাদের এই দুটো যে খাবার পাঠান নি এটা একটুখানি তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন নাহলে আমি কিন্তু অন্য রকম ব্যবস্থা নেব কারণ এই জিনিসগুলো আমি পয়সা তো দিয়েছিলাম কিন্ত আপনারা তো পাঠান নি তো তাহলে এর কারণে আমি এই অর্ডার ক্যান্সেলও করে দিতে পারি আর আপনি যদি তাড়াতাড়ি না পাঠান তো তাহলে আমি অন্য রকম ব্যবস্থাও নেব